অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা ব্লুটুথ হেডফোন এয়ারবাডস নেওয়ার প্রথমে ভেবেছিলাম দোকানে নেবো না অনলাইনে নেবো তো দেওয়ালির সময় একটা খুব ভালো অফার পাই ওটা ভালো কালার দেখে অর্ডার দিই এবং অর্ডারটা ডেলিভারি হওয়ার পর দেখলাম যে কালারটা অর্ডার দিয়েছিলাম সেই কালার আসেনি এবং সাউণ্ড কোয়ালিটিও ভালো নয় প্রথম প্রথম তো সাউণ্ড কোয়ালিটি মোটামুটি ভালো ছিল তারপর এক দিকটা শোনা যেতো এক দিকটা শোনা যেতো না সেটা বাগানোর পর তারপর দেখছি হেডফোনটা চার্জ ধরে রাখতে পারছে না খুব খারাপ অবস্থা এবং কালারটা আমার পছন্দ হয়নি তো এটা নিয়ে আমি ঠকেই গেছি তার থেকে দোকানে নিলে বরঞ্চ দেখেশুনে নিতে পারতাম এবং ভালো ফিডব্যাকও দিতে পারতাম আমার অনলাইনে কেনাটাই ভুল হয়েছে কম বাজেটে নিলেও অল্প কয়েকটা টাকা তো নষ্ট হয়েইছে